আমি কাশ্মীরে ঘুরতে গেছিলাম বিভিন্ন জায়গায় ভ্রমণ করেও যা উপলব্ধ করতে পারিনি তা কাশ্মীরে গিয়ে করেছি এখানকার মনোরম এবং অত্যন্ত সুন্দর পরিবেশ এবং ভিউ দেখে আমার প্রত্যাশা বেড়েছে শহরের হেক্টিক লাইফ থেকে যদি আপনি কিছুদিন ছুটি করে কাশ্মীরের মতো জায়গায় ঘুরতে যেতে পারেন তবে আপনার মন খুবই খুশি হয়ে খুশিতে ভরে উঠবে কারণ এখানে গেলে আপনি সুন্দর সুন্দর পাহাড় এবং পর্বতমালা দেখতে পাবেন এবং এর উপত্যকায় কিছু জনবসতি আছে গ্রাম আছে এখানকার দৃশ্য এতটাই মনোরম যে ঘুরে আপনার আর ভ্রমণ করার পরেও আপনার আর নিজের বাড়িতে ফেরার ইচ্ছা হবে না